হ্যাঁ ওই দু হাজার টাকা

না আমার হ্যাঁ আমার তো যাই তাই গাড়ি না আমার ভালো গাড়ি বসে বসেও যেতে পারবেন শুয়েও যেতে পারবেন তাহলে শুয়ে যাবেন সেরকম ব্যবস্থা আছে তো আমরা দুই নিই এবারে আপনি বলছেন বয়স্ক মানুষ শুয়ে শুয়ে যাবেন তাহলে কী আর করা যাবে হয়তো একটু কমাতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনি দেড় হাজারই দেবেন আচ্ছা ঠিক আছে আপনি দেড় হাজার টাকাই দেবেন দেড় হাজার টাকাই দেবেন

ঠিক আছে